আমার প্রিয় স্পোর্টস প্লেয়ার হচ্ছে মহেন্দ্র সিং ধোনি কারণ ওনার খেলা আমি দীর্ঘ জীবন ধরে দেখে আসছি ওনার জন্য বিশ্বকাপে আমাদের ক্রিকেট অনেক বার জিতেছে ভারত তো সেই কারণে তাকে আমি শ্রদ্ধা শ্রদ্ধাও করি এবং সে তারপর থেকে আমার প্রিয় হয়ে উঠেছে এবং তার সম্পর্কে তার চরিত্র নিয়ে যে একটা বই বেরিয়েছিল সেখান থেকে আমি তার কাহিনি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পেরেছি তার প্রতি যে সম্মানটা সেটা আমার পরবর্তীতে আরও বেড়ে গেছে এবং তার খেলাধুলাকে তো আমি পছন্দ করিই তার সঙ্গে তাকেও আমি খুব পছন্দ করি